হ্যালো দাদা ভালো আছেন আমি পায়েল বলছি আপনার দোকানের রোজ রোজ রেগুলার কাস্টমার বলছি বলছি এখন যা বাজারের দাম পড়েছে না পাঁচ হাজার টাকায় যে জিনিস কিনতাম আমি সে সারা মাস সংসার চালাতাম সেটা এখন সাত হাজার টাকায় ঠেকে গিয়েছে কী করে যে সংসার চালাব বুঝতেই পারছি না সে সে তো আমি বুঝতেই পারছি সে তো বুঝতেই পারছি হ্যাঁ হ্যাঁ দাম বাড়লেও আমাদের কিনে খেতে হবে কিছু করার নেই কিনতেও হবে খেতেও হবে দাম বাড়লেও কিছু করার নেই এই একটু বেশি পরিমাণের থেকে একটু কম পরিমাণে কিনতে হবে এই যা কিনতে তো হবেই হুম আচ্ছা আচ্ছা বলুন তো

আচ্ছা ঠিক আছে এখন তেলের দাম কত করে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাকে আচ্ছা আলু কত করে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঘি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে